যে পাঁসটা তারিখ আমার মনে আছে সেগুলোর মধ্যে হলো দশই জুলাই দু হাজার সতেরো এগারোই আগস্ট দু হাজার আঠেরো বারোই সেপ্টেম্বর দু হাজার উনিশ তেরোই অক্টোবর দু হাজার কুড়ি এবং চোদ্দোই নভেম্বর দু হাজার একুশ